হ্যাঁ পাখি দেখার অ্যাডভেঞ্চারের থেকে আমার একটা মজার গল্প আছে যেটা আমার খুবই স্মরণীয় একদিন আমি হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে গেলাম গিয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম একটা সুন্দর মাছরাঙা সেই পুকুর পাড়ে আসলো একটা গাছের উপরে বসলো অনেকক্ষণ ধরে এদিক ওদিক দেখল তারপর দেখি হঠাৎ করে পুকুরে একটা ডুব দিলো দিয়ে তার কিছুক্ষণ পর প্রায় এক দু মিনিট পর সে দেখি মুখে করে একটা মাছ নিয়ে উঠলো উঠে আবার সেই গাছের ডালে চলে গেলো আমি খুব অবাক হয়ে গেলাম যে এক দু মিনিট ডুব দেওয়ার পর মুখ কীভাবে সে মাছটা ধরে নিয়ে উঠে চলে গেলো এবং সেই গাছের ডালে বসে সে সেটিকে একেবারেই গিলে ফেললো তারপর আবার দেখি আসলো আবারও সেমভাবে একটা মাছ নিয়ে সে উঠে চলে যায় তো এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে খুবই স্মরণীয় একটা দৃশ্য ছিল সুন্দরভাবে আসলো মাছটা মুখে নিল আবার চলে গেল একটা মজার বিষয় তারপর একদিন আমি ঘুরতে গেলাম নদীর পাড়ে দেখলাম এক দল পানকৌড়ি আসলো নদীর ধারে তারা পুকুরে ডুব দেয় আবার ওঠে আবার ডুব দেয় আবার ওঠে তারপর এইভাবে কিছুক্ষণ খেলা করার পর তারা মুখে করে একটা করে মাছ নিয়ে আবার তারা নিজেদের জায়গায় চলে যায় তো এই দৃশ্যটা আমার দেখতে খুবই ভালো লাগে খুব মজার একটা বিষয়